পুরুলিয়া জেলা যেহেতু একটি মালভূমি অঞ্চল বা খরাপ্রবণ এলাকা সেক্ষেত্রে প্রধান যে উৎস জীবিকার প্রধান উৎস হিসাবে কৃষিকাজটা খুব একটা নয় বলতে গেলে খুব কৃষিকাজ ছেড়েও মিলে রয়েছে অনেক কিছুই সেক্ষেত্রে বেশিরভাগ বলবো ব্যবসারক্ষেত্রে মানুষকে বেশি অগ্রসর হতে দেখা যায় যেমন ব্যবসা বলতে মুদি দোকান চালের দোকান এবং তেলেভাজা একটা বিশাল জায়গা জুড়ে রয়ে গেছে তো এইসব দোকানের দোকানের মধ্য দিয়ে মানুষ সাধারণ মানুষ জীবিকাকে বেছে নিয়েছে তাছাড়া যেহে বেশি বেশিরভাগ অঞ্চল যেহেতু খরাপ্রবণ এলাকা তো যেখানে চাষাবাদটা খুব একটা হয় সেই বর্ষাকালের সময়ে চাষাবাদটা হয়ে থাকে তো এই চাষাবাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে গ্রামের মানুষ কিছু কিছু রয়েছে যারা প্রধান জীবিকা হিসাবে চাষবাসকে ধরে নিয়েছে তো চাষাবাদটা রয়েছে আবার ব্যবসাতেও বেশি পরিমাণে রয়েছে ব্যবসার সাথে সাথে মানুষ যারা স্টুডেন্ট টাইপ ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমভাবে পড়াশুনোর ব্যাপারটাকে ঘিরেও এক একটা করে বিভিন্ন জীবিকার সাথে জড়িত হয়ে গেছে আবার হচ্ছে কাজের ক্ষেত্রে সরকারি বেসরকারি ব্যাপারটাও চলে আসে সরকারি চাকরি যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যেই পুরুলিয়া রয়েছে তো পশিমবঙ্গে খুব একটা সরকারি চাকরির উদাম আছে বলে মনে হয় না তো সেক্ষেত্রে চ সরকারি চাকরিটা ছেড়ে দিয়ে মানুষ বেসরকারি দিকেও তাদের মনোভাব দেখিয়েছে তো বেসরকারি দিকেও মানুষরা এগিয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মানুষ বলছে যে সরকারিকে ছেড়েও বেসরকারির জায়গাটাও তৈরি করা দরকার আবার এমনও দেখা গেছে যে নিজেদের ব্যবসার ক্ষেত্রে ছেড়েও আবার কৃষি ছেড়েও আবার রয়েছে শিল্প শিল্পর ক্ষেত্রে মানুষ সেভাবে অতটা অগ্রসর না হলেও বিভিন্ন রকমের যে কুঠির শিল্পগুলি আমরা দেখতে পাই সেই কুঠির শিল্পর কিছুটা হলেও প্রভাব দেখা যায় পুরুলিয়াতে বিভিন্ন রকম বিভিন্নভাবে হাতের কাজ নিয়ে তৈরি করেছে সেই হাতের কাজকে ঘিরেই আবার ওটাকে তার জীবিকা হিসাবে ধরে নিয়েছে যেমন বিভিন্নরকমের কাঠের শিল্প রয়েছে মাটির শিল্প রয়েছে আসবাবপত্রের জিনিস তৈরি রয়েছে এসব জিনিস নিয়েই শিল্পকে ঘিরেও জীবিকার একটা স্থান করে নিয়েছে পুরুলিয়ার মানুষেরা আবার যা চাকরির ক্ষেত্রে তো বলা যাইই যে সরকারি বেসরকারি মিলিয়েই রয়েছে মানুষ আবার চাকরি হলে তো হয় না সেক্ষেত্রে রয়ে যায় যে একটা জায়গার ক্ষেত্রে কতোই বা মানুষ কাজ করবে সেক্ষেত্রে বেড়ে চলেছে ন্যুনতম জিনিসের নুন্যতম প্রয়োজনীয়তাগুলো সেই প্রয়োজনীয়তাকে দূর করার জন্য মানুষ বিভিন্ন দিকে এগিয়ে চললেও বেকারত্বের জায়গাটা সেই ফাঁক পড়েই থাকে বেকারত্ব বেড়েই চলেছে দিন কে দিন পুরুলিয়ার মানুষরা তো বেশিরভাগই যেমন ছাত্রছাত্রীরার ক্ষেত্রে বেশি দেখা যায় যে যুবক যুবকিরা যুবতিরা বিভিন্ন ক্ষেত্রে যে কাজের ক্ষেত্রে সন্ধানের খোঁজে বেরোয় কিন্তু সেভাবে নেই সুতরাং বেকারত্বটা একটা অনেক বড়ো রোগ বলা যেতে পারে পুরুলিয়ার ক্ষেত্রে যে শিক্ষিত হয়েও বেকার শিক্ষিত বেকারের ব্যাপারটা হয়ে এগিয়ে গেছে তো সেক্ষেত্রে একটা বিশাল একটা রোগ বলা যেতে পারে বেকারত্বটাকে তো এটা একটা লাস্টে শেষে শ বলা যেতে পারে যে বেকারত্বের জায়গাটাকে দূর করার জন্য সরকারের একটু পদক্ষেপ নেওয়া দরকার একটু কি পুরোটাই নেওয়া দরকার যাতে আগামী প্রজন্মকে সুন্দর করার জন্য এবং আগামী প্রজন্মের ভবিষ্যতকে সুন্দর করার জন্য একটি শ পদক্ষেপ নিয়ে জিনিসটা যেমন আর না বেড়িয়ে চলে সেই জায়গাটাকে আর খামতি না রেখে এগিয়ে চলাটাই বেশি জরুরী মনে হয়